আমি টোটো করে যাচ্ছিলাম হঠাৎ টোটোওয়ালার কাছে যখন নামি সেখানে টোটোওয়ালা আমাকে হঠাৎ করে বলছে আমি যখন তাকে একটা একশো টাকার নোট দিলাম সে বলছে আমাকে হঠাৎ করে আমার কাছে ভাঙানি নেই কিন্তু আমি তো সেটা জানি না যে আমার কাছে ভাঙানি নেই টোটোওয়ালার সঙ্গে টোটোওয়ালাকে যখন বলছি আমাকে ভাঙানি দিন তখন টোটোওয়ালা আমাকে বলছে কি না যে আমার কাছে ভাঙানি নেই আমি তখন টোটোওয়ালাকে বললাম যে আপনার কাছে যখন ভাঙানি নেই তখন আপনি আমাকে বলতেই পারতেন যে আমার কাছে ভাঙানি নেই তাহলে আমি টোটোটা চাপতাম নাকো এখন আমিই বা কোথায় ভাঙানি আনতে যাব তাই ভুলটা তো আপনার আপনাকে বলে দিতে হতো যে আমার কাছে ভাঙানি নেই